একটি বই থেকে আপনার প্রিয় উদ্ধৃতি কোনটি একটি বই থেকে আমার প্রিয় উদ্ধৃতি হল একটি গল্পের বই পড়েছিলাম সেটিতে মায়ের নিয়ে কিছু লেখা ছিল খুব মাকে মাকে যত্ন করা হোক মায়ের মায়েরা যেমন ছোটবেলা থেকে সন্তানদের লালন পালন করে বড় করে তেমনি মায়েদেরকেও বড়ো হয়ে তাদের দেখা উচিত এবং এটি আপনার সাথে প্রতিধ্বনিত হয় হ্যাঁ এরম বাংলা ব্যাকরণেও কিছু ধ্বনি আছে যেটা আমার সাথে প্রতিধ্বনিত হয় কেন আপনার মনে হয় এটা সম্পর্কযুক্ত হ্যাঁ এটা সম্পর্ক যুক্ত তো বটেই কারণ বাংলা ব্যাকরণে কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো প্রতিধ্বনিত হয় এবং সেটা আমার সাথে সম্পর্কযুক্ত এবং যে গল্পটা বললাম মায়ের নিয়ে ওই গল্প পড়েছিলাম সেটা আমার সাথে খুবই সম্পর্কযুক্ত কারণ এরকম আমার জীবনে অনেক ঘটেছে কারণ আমি দেখেওছি এখনকার যুগের ছেলেমেয়েরা তারা মা বাবা ছোটবেলা থেকে তাদেরকে লালন পালন করে বড়ো করে তুলে ছোট ছেলে ছোটবেলা থেকে তারা বড়ো হয়ে মায়েদের দিকে তাকায় না সেইজন্য এই রকম জীবনে আমিও দেখেছি এবং আমার সম্পর্কেও সম্পর্কিত সম্পর্কযুক্ত হচ্ছে বাবা মা আমাকে যেমন ছোটবেলা থেকে যেমনই ভালোবেসেছে তেমনি আমিও তাদের বড়োবেলায় হয়ে তেমনি ভালোবেসেছি এবং ভালোবেসে তাদের খেয়াল রাখছি যত্নও রাখছি